বাংলা ভাষা সম্পর্কে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম ধারণা রয়েছে কিছু মানুষের মধ্যে ভ্রান্ত ধারণাও রয়েছে বাংলা ভাষার সম্পর্কে বাইরের মানুষেরা ভাবে এই ভাষার কোনো সেভাবে মর্যাদা নেই হয়তো এ ভাষা হয়তো খিটখিটে শোনায় তাদের কাছ থেকে কারণ তাদের কাছে তাদের মাতৃভাষাটাই শ্রেয় সেক্ষেত্রে এগুলো সমাধান করা যেতে পারে এইভাবে তাদেরকে যদি তাদের ভাষায় কেউ বাংলা ভাষার মিষ্টত্ব বোঝাতে পারে বা আরো একটা ভালো সমাধানের মাধ্যম আছে তারা যদি এই বাংলা ভাষার মানুষদের কাছে কিছু দিন এসে থাকে তাদের অনুষ্ঠানের মাধ্যমে তাদের কথাবাত্তার মাধ্যমে যদি মেশে তখন এই মিষ্টত্ব তারা বুঝতে পারবে এবং এই সমস্যাগুলির সমাধান হবে এভাবেই সমাধান করা যেতে পারে সমস্যাগুলির